কৃষকেরা খাটাল বা গোয়াল ঘরে গরু পালনের জন্য রাখতে হবে সেই জায়গাটা যতটা পরিমাণ পশু তার থেকে একটু বড় করে জায়গাটা রাখতে হবে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং সেদিকে খেয়াল রাখতে হবে যেন একটা গরু আর একটা গরুর গায়ে গায়ে না ঘেঁষতে পারে যথেষ্ট ডিফারেন্স বা একটু হালকা করে রাখতে হবে এবং তাদের খাবারগুলো যেমন সবুজ ঘাস পাতালতা খড় এর সঙ্গে কিছু প্রোটিন জাতীয় খাবারও তাদেরকে খেতে দিতে হবে যাতে তাদের শরীরটা সুস্থ ও সুন্দর হয় তাছাড়া সেই ঘরে খোলা ফেলা জানলা ধরনের কিছু রাখতে হবে যেন বায়ু চলাচল করতে পারে এবং তাদের টাইম মতো স্নান করাতে হবে এবং বড় বড় গরুদের জন্য পাখার ব্যবহার করাও ভালো এবং তারা যদি তারা পটি বা গোবর যদি দেয় সঙ্গে সঙ্গে সেটাকে পরিষ্কার করে তার চারপাশে ফিনাইল কিংবা কোনো রকম পাউডার দিয়ে পাউডার দিয়ে জীবাণুমুক্ত করতে হবে এবং সেখানে যাতে কখনও নোংরা না জমে তাদের মূত্র জমে যেন কোনো মশামাছি না জন্মাতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে সবসময় সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এদিকে খেয়াল রাখতে হবে গো গরুর গায়ে যদি হয় তা কোনো রকম আঁটুল কিংবা কোনো ধরনের উকুন ধরনের কিছু হচ্ছে কি না যদি হয়েও থাকে তার জন্য ওষুধ ব্যবহার করে সেগুলোকে তাদের গা থেকে সরিয়ে ফেলে তাদেরকে একটা সুন্দর জীবন দিতে হবে এবং তাদের খাওয়াদাওয়া তাদের চিকিৎসা সঠিক সময়ে সঠিকভাবে সুন্দরভাবে ব্যবহার করতে হবে